স্বাস্থ্যবান মানে আমরা দেখি সবসময় খাওয়া দাওয়া করে ঠিক মতো চলে এবং ঘুরে বেড়ায় ছুটে হেঁটে সবসময় এরা অসুখ হলে এমনি অসুখ হলে কি তারা কিন্তু ওরকম করবে করবে না তখন তারা ঝিমাবে এক জায়গায় বসে থাকবে ঠিক মতো খাবে না চুন পায়খানা করবে মানে আর কি সবসময় ঝিমিয়ে থাকবে চোখ মুজিয়ে থাকবে যেখানে যাবে চুপ করে বসে থাকবে মাথা হেঁট করে আমরা সেই সময় বুঝতে পারি যে অসুখ হয় শরীরে সেই সময় আমরা বুঝতে পারি আমরা নিয়ে যাই মাঝেমাঝে ভ্যাকসিন দিতে নিয়ে যাই ভ্যাকসিন দিই ভালো রাখার চেষ্টা করি স্বাস্থ্যবান স্বাস্থ্যবান হতে গেলে খাওয়া দাওয়া তার খাওয়া দাওয়া সবটাই ঠিক রাখি খাওয়া দাওয়া সবসময় টাইম মতোই দিই খায় টাইম মতো স্বাস্থ্যবান থাকতে তাদের তো ভালো মন্দ খেতে দিই মানে ও সবসময় তো তাদের খাবার দিতে হবে না দিলে কি তারা তাদের স্বাস্থ্যবান হবে না তাদের শরীরটা ঠিক থাকবে না খাওয়া দিলে আস্তে আস্তে দেখা গেল মুরগিদের গায়ে হাড় বার হয়ে গেল গরু ছাগল যে কোনো পশু যত খাওয়া দেবে ততই তাদের শরীর স্বাস্থ্য বাড়বে হবে কিন্তু তাদের না খাওয়া দিলে কি আর হবে না খাওয়া দিলে তারা দিন দিন শুকিয়ে যাবে দিন দিন শুকিয়ে যাবে শরীর খারাপ হবে এদের আস্তে আস্তে দেখি বেশিরভাগটা তো এইরকম ঠান্ডার সময় দেখতাম আমাদের আশেপাশে দেখেছি অনেকেরই আমাদেরও আমরাও করি মুরগি হাঁস মুরগি পুষি অনেকে দেখি বড় বড় মুরগি স্বাস্থ্যবান মুরগি তাই মারা গিয়েছে এত কিছু করে করে তাও দেখি মারা যাচ্ছে কিন্তু যখন মারা যায় না তখন একটা পোষা জিনিস যখন এত ছোট থেকে লালন পালন করে যখন মারা যায় তখন আমাদের খুব কষ্ট হয় খুব কষ্ট হয় যে কী করে করে সেই জিনিসটা মারা গেল মারা গেলে বা কোনো দিন হয়তো কেউ হয়তো আসলো কি নিজেদের বাড়ির ফ্যামিলির কেউ যদি খায় বা খাওয়ার কথা বলে নিজের হাতে বাছতে কুটতে রান্না করতে গেলেও খুব কষ্ট হয় খাওয়ার সময়ও বারবার মনে পড়ে আমাদের একটা ছিল ওরকমই একটা মুরগি মোরগ ছিল তো ছোট বাচ্চা ছিল জানতাম না যে এটা মোরক হবে তো পরবর্তীকালে ওটা যখন আস্তে আস্তে বড় হলো তো দেখলাম মোরক হয়েছে তাও সে বোড়াল মোরগ যেটা বোড়াল বলা হয় যাকে দেখলাম আস্তে আস্তে বড় হলো হওয়ার পরে আমার সবসময় আমার কোলের কাছে বসে থাকবে শুয়ে থাকবে যেখানে থাকব সে পায়ের তলায় ঢুকবে খাবে এসে খা খিদে লাগলে এসে ডাকবে ডেকে ডেকে খাবার চাইবে খাবার দিতাম খেত আমাদের মাথার কাছে এসে শুয়ে থাকত মানে সবসময় লোক কিন্তু কেউ বাইরের কোনো লোক না ঢুকতে দিত না খুব কামড়াত আঁচড়াত মানে ওকে না বেঁধে রেখে না পার পাওয়া যায় বেঁধে রাখলেও বার হয়ে যায় আর কোনো ঘেরার মধ্যে রাখলেও ঠিক ঘেরার মধ্যে মুখটা বার হয়ে যায় কী করে যে বার হয় তা বলতে পারব না ঠিক বার হয়ে যাবে গিয়ে তার কামড়াবে কারো কোপাবে কারোর নোখ দিয়ে আঁচড়ে ধরবে অনেকজনের আগে এরকমই করেছে অনেকজন বলেছে বলে লাস্টে সেই মুরগিটা বাড়ির মো লোক সব বলেছে বলে তাদেরকে জবাই করে দিয়েছিলাম তাতে খুব কষ্ট হয়েছিল এখনও তার কথা মনে পড়ে কেন সে মা ছাড়া বাচ্চা ছিল একদম একদিন বয়স থেকে ওর নিয়ে এসেছিলাম আনার পর ওকে মানুষ ভীষণ কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে এখনও মনে পড়ে থাকলে যে আরও যে কত বড় আর কত যে শরীর স্বাস্থ্য হতো তার কোনও ঠিক ছিল না